পোল্ট্রির কীভাবে যত্ন নিতে হয় পোল্ট্রির পোল্টী কীভাবে পোল্ট্রির ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে ভুষিয ছড়িয়ে সুন্দর করে পোল্ট্রিকে পোলট্রির ছোট্টো ছোট্টো ছ ছানা নিয়ে আসলাম নিয়ে এসে সেই ছানাগুলো একট এর ভিতরে গণ্ডির ভিতর সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে তাকে সেখানে রাখলাম রেখে সেই পোলট্রিগুলো সুন্দর করে তাকে ম্যাস পানি দিতে হবে ঠিক মতন তাদের যত্ন নিতে হবে ম্যাস পানি দিতে দিতে সব সময় দিতে দিতে আস্তে আস্তে ধাপে ধাপে পোলট্রিগুলো সুন্দরভাবে বড় হচ্ছে সব সময়ের জন্য পোলট্রি পোলট্রিগুলো তাড়াতে হবে তাকে ঠিক মতন ম্যাস দিতে হবে জল দিতে হবে দিলে ঠিক সুস্থ স্বাভাবিক থাকবে কোনো পোলট্রি ধরো বসে আছে আমরা ভাবলাম তারছি তারার পরর দেখলাম যে না ওই পোল্ট্রীটা কোনোভাবেই উঠছে না ভাবলাম যে পোল্ট্রীটা খুব অসুস্থ এই জন্য এই জন্য আমরা ডাক্তারকে ফোন করবো ডাক্তারকে ফোন করার পর সে ডাক্তার এসে তাকে ভিটামিন ওষুধ দেবেন তাকে সুস্থ করার জন্য এই জন্য সব সমময় ভাববো যে পোলট্রি হাঁটা চলা সুন্দরভাবে করলে ভাববো তারা সুস্থ আছে সুস্থ আছে সব সময়ের জন্য তাকে ঠিক মতন হাঁটা চলা করার জন্য লাঠি দিয়ে তাড়তে হবে তড়ে তেরে দেখতে হবে যে কোন পোলট্রি কেমন আছে সুন্দরভাবে আছে কি না এই জন্য সব সময় জন্য সুস্থ স্বাভাবিকভাবে রাখতে হবে যত্ন নিতে হবে